আমার প্রিয় সাহিত্যিক কবি বলতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে খুবই ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুরের যেসব বইগুলি আছে সেইগুলি বইগুলি থেকে আমি নানান রকমের শিক্ষা পেয়ে থাকি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনী সম্পর্কেও অনেক কিছুই লিখে গেছেন সেগুলি এখন আমরা বুঝতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলির মধ্যে কতটা সত্যতা আছে এছাড়াও তিনি আমাদের মনকে সুন্দর করার জন্য নানা রকমের গান লেখেছেন নানান রকমের বই লেখেছেন যে বইয়ের মধ্যে অনেক সময় মজার মজার গল্পও থেকে থাকে সেই গল্পগুলিকে পড়তেও আমার খুবই ভালো লাগে